হ্যাঁ আমি মনে করি যে শুধুমাত্র মহিলাদেরই রান্না করার ইয়ে তা তো নয় মহিলারা পুরুষরাও রান্না করে পুরুষেরা আমরা যেরকম বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের যেসব হোটেলগুলোতে আমরা যাই বিভিন্ন ধরনের বিয়েবাড়ি কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে গেলে ছেলেরাই রান্না করে সে ছেলেরাই সার্ভ করে দেখবেন অনেক অনেক জায়গায়ও বিভিন্ন রকম হোটেল আছে সেখানে তো কোনো রান্না করার জন্য কোনো হয়তো কোনো মেয়ে আছে কিন্তু বেশিরভাগই পুরুষরা আছে এগুলো আছে আর এখন দেখা যায় যে আমরা বাড়ির কাছাকাছি ধর কোনো বিয়ে হচ্ছে বা অন্নপ্রাশন হচ্ছে জন্মদিন হচ্ছে এরকম হচ্ছে কিন্তু তাদের ওখানটায় গিয়ে দেখি পুরুষরাই রান্না করছে শুধু যে রান্না মেয়েদেরই কাজ তা তো নয় রান্না মেয়েদের মেয়েরা করে না কেন মেয়েরা করে বাড়িতে টুকিটাকির জন্য মেয়েরা রান্না করে আর বিভিন্ন রকমের বড় বড় যেসব হোটেলগুলো সেগুলোতে তো ছেলেরা রান্না করে আর হ্যাঁ আমি আমি যখন বাড়িতে না থাকি আমার মেয়েকে নিয়ে যদি বা আমি বাইরে যাই তখন সেখানে আমার স্বামী বাড়িতে রান্না বান্না করে রাখে আর যখন বাবার বাড়িতে ছিলাম তখন আমার বাবাও রান্না করত তখন আমার মা যদি কোত্থাও চলে যায় সেখানে আমার মা বাবা রান্না করত মা রা রান্না করে না কেন টুকিটাকি রান্না করে বাড়িতে খাওয়ার জন্য প্রতিদিনই রান্না করতে হয় বাড়িতে মেয়েদের এটা এটা তো প্রতিদিনই রান্না করতে হয় আর ছেলেরা বাড়িতে যখন বড় বড় রান্না হয় তখন ছেলেরাই করে দেখবেন এবং পুরুষরা পুরুষদের শুধু মেয়েদের শুধু রান্না করার অধিকার আছে ছেলেদের নেই দুটোই দুজনেরই আছে সবাই রান্না করতে পারবে এটুকুই বলতে চাই আমি